হুম নমস্কার বলুন কোন কোম্পানি খুব ইকো আসছে কথাটা হ্যাঁ বলুন কোন কোম্পানি গোল্ড স্টার আর্মস্টার আচ্ছা হ্যাঁ আর্মস্টারের কী জুতো লাগবে আর্মস্টারের হাওয়াই চটি কয় নাম্বার সাইজ লাগবে নয় নাম্বার হ্যাঁ হয়ে যাবে ফ্যান্সির মধ্যেও হবে নর্মালের মধ্যেও হবে বাজেট কী রকম তিনশো সাড়ে তিনশোর মধ্যে তো তিনশো সাড়ে তিনশোর মধ্যে বিভিন্ন রকমের জুতোই পাওয়া যাবে হ্যাঁ যেটা খুব ভালো রিভিউ আছে সব কিছুই আছে মোটামুটি দেখতেও বেশ সুন্দর ফ্যান্সি টাইপের এসে তোমার দেখে পছন্দ করে নিতে হবে ঠিক আছে আমার কিন্তু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় দোকান হ্যাঁ পাঁচটার আগেই আসতে হবে